পশ্চিমবঙ্গের প্রধান বিনোদন শিল্পগুলি হল সিরিয়াল সিনেমা যেমন সত্যাজিৎ রায়ের পথের পাঁচালী অপুর সংস্কার আরও কিছু বিনোদন শিল্প হল দাদার কীর্তি মহানায়ক উত্তমকুমারের নানান চলচ্চিত্র সত্যজিৎ রায় তার চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিকভাবে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে চিহ্নিত হয়েছেন এই কালজয়ী তারকারা বিশ্বের কাছে পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করেছে